ঘুরতে যাওয়া বই পড়া এবং গান শোনা হল আমার সবথেকে আগ্রহের জিনিস গান বলতে সবথেকে বেশি আমি নাইনটিজের গান বেশি পছন্দ করি